বিদ্যমান গাছপালা থেকে আরও উদ্ভিদ উৎপাদনের জন্য বিভিন্ন কৌশলের ব্যবহার করা হয় সেগুলি হলো বিভিন্ন ধরণের কলম তৈরি এবং বিভিন্ন ধরণের উন্নত প্রজাতির উদ্ভিদ তৈরি এর জন্য বিভিন্ন কৌশলগুলি হলো সেই গাছের ডালগুলির সাথে অন্যান্য উদ্ভিদের ডাল লে ডাল কলম করা হয় এবং সেগুলি কেটে বিবিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রযুক্তির কলম চারা তৈরি করা হয়ে থাকে এবং সেগুলো থেকে বিভিন্ন উন্নত অন্যান্য প্রজাতির গাছ বাজারজাত করা হয় এবং তাতে উন্নত ফলনশীল ফল ও ফুলের উৎপাদন ও চাষ করা হয়